সকা আমি দৌড়ানোর সময় হচ্ছে আমার সকাল পাঁচটায় ভোর পাঁচটায় আমি যখন উঠি উঠা ওঠার পরে আমি মর্নিং ওয়াকের ড্রেস ফেস পরে মর্নিং ওয়াক করতে বেরিয়ে যাই মর্নিং ওয়াক করতে করতে মোটামুটি আমি ওই পাঁচ সাত কিলোমিটার আমি হেঁটেই যাই হেঁটে ছুটতে ছুটতে চলে গেলাম আবার ব্যাকে আমি আবার পাঁচ সাত কিলোমিটার আস চলে এলাম আসতে আমার মোটামুটি সময় লেগে গেল সাড়ে ছটা পৌনে সাতটা তো ওই সময় আমি আমার বাড়িতে আসি এসে আধা ঘন্টা এক ঘন্টা রেস্ট করি রেস্ট করার পরে তার পরেই আমি চোখে মুখে জল ফল ব্রাশ ফ্রাশ করেই জল ফল খেয়ে দেয়ে উঠি ওঠার পরে তার পরে ওই ছোলা ফোলা এটা সেটা খাই আর একটা টাইম হচ্ছে হচ্ছে বিকেল এই গরমের সময় হলে ছটার সময় বেরিয়ে যাই শীতকালে হয়ে গেলে তোমার সাড়ে চারটে পাঁচটায় দৌড়োতে বের হই এই দৌড়োনোর সময় ও পাঁচ সাত কিলোমিটার আবার হেঁসে হেঁটে এই মানে ছুটে ছুটে যাওয়া ছুটে ছুটে আসা আসার পরে আবার এক ঘন্টা পরে রেস্ট করার পরে জল ফল খেয়ে দেয়ে তারপর মুখ হাত পা ধুয়ে ধুয়ে তার পরেই খাওয়া দাওয়া হয় তাতে দেখলাম আমার শরীর আগের চেয়ে অনেক ফিট বা অনেকটা মানে শরীরে গ্যাস অম্ল কোনো রোগ ফোগের আর হয়নি তাতে দেখতে পাচ্ছি আমার যে শরীর ছিল তখন আমার চৌষট্টি কিলো ছিল এখন আমার সেখান থেকে শরীরে ওয়েট এসে গিয়েছে তোমার পঞ্চান্ন সাতান্ন কিলো এতে দেখতে পাচ্ছি আমার কাজকম্মো সব কিছু করা অনেক অনেক সুবিধা হচ্ছে এইসব সুবিধার জন্য মা প্রত্যেক মানুষেরই সারাদিনে দুবার মর্নিং ওয়াক করা আর সে দরকার আছে তাতে আমাদের শরীরে অনেক কিছু শরীর ফিট ফিটনেস সব কিছুই ভালো থাকে তাতে আমাদের কোনো শরীরে রোগের কোনো সম্ভাবনা থাকে না ডাক্তার তার পরে যখন ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম ডাক্তারবাবু তখনও বলেছে তুমি এরকমভাবে করতে থাকো এরকমভাবে মর্নিং ওয়াক করতে থাকো তোমার শরীরে কোনো দিন কোনো সময় কোনো রোগ জীবাণুর সম্ভাবনা থাকবে না হ্যাঁ এই বলে আমি অনেক দিন এই চার পাঁচ মাস ধরে দৌড়োতে দৌড়োতে দেখতে পাচ্ছি আমার শরীর এখন ফিট হওয়ার পরে আমি বাড়ির সকলকেই বলি যে তোমরা দু টাইম না হয় এক টাইম সবাই মিলে মর্নিং ওয়াক করো তাতে তোমাদের শরীরের সব কিছু প্রবলেম সল্ভ হয়ে যাবে কোনো রোগের সম্ভাবনা থাকবে না